হ্যাঁ

আমি পায়েল নিয়োগী বলছি বল ও কে প্রীতম হ্যাঁ ভালো আছিস আর পড়াশুনা আর বলিস না কোনো রকমে হচ্ছে আর এই যা ফোনের যুগ উঠেছে আর পড়াশুনা কী হবে বল এই দেখ না চোখের সামনে আমার ভাই বোনরা সেই পড়াশোনা ছেড়ে এখন সারাক্ষণ মোবাইল নিয়েই বসে আছে আমিও সেই বলে বলে আর পারি না এই সারাক্ষণ গেম খেলে যাচ্ছে আর বই নিয়ে তো বসছেই না গেম খেলে খেলে চোখ চোখও খারাপ হয়ে যাচ্ছে তা কী করব কী যে প অবস্থা হচ্ছে কী আর বলব পড়াশোনা তো হচ্ছেই না হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ আমিও তাই বলে বলেও পারছি না ওই বলছি পড় পরীক্ষা এসে যাচ্ছে তাও পড়ছে না সেই ফোন নিয়ে বসে আছে সারাক্ষণ ফোন নিয়ে নয় গেম খেলছে নয় এখন কত ভিডিও উঠেছে কত রিলস উঠেছে এই নিয়ে সব দেখছে এ করছে আর পড়াশুনা হচ্ছে না সারাক্ষণ ওই ফোন নিয়ে বসেই আছে আচ্ছা ঠিক আছে হুম হুম